স্যার আমি মধুসূদন মন্ডল বলছিলাম ওই হোটেলের ব্যাপারে একটু কথা বলতে চাই আর কি হ্যাঁ হোটেলের থাকার তো ইচ্ছা আছে আপনাদের ওখানে কী কী সুবিধা আছে একটু জানতে পারলে ভালো হতো আর কি আর বলছি স্যার হোটেলে কিছু নিয়ম আছে কি যে সময়ের মধ্যে আসা যাওয়ার এই ব্যাপারটা কিছু আছে আর স্যার স্যার টাইমের খাবারের ব্যাপারে কী আছে আচ্ছা আচ্ছা বলছি স্যার ধরুন আমরা সকালে বেড়াতে গেলাম দুপুরে আসতে একটু দেরি হলো আমরা কি ওই খাবারটা পরেও পেতে পারি না পাওয়া যাবে না আচ্ছা টুকু কি দুপুরের জন্য আর রাতের জন্যও না আলাদা আলাদা আচ্ছা আছা মানে আমাদের যতদিনের প্ল্যান প্যাকেজ থাকবে ততদিন ওটা থাকবে তাই তো আচ্ছা আর মেনু কীরকম কী আছে আপনাদের খাবারে আর বলছি স্যার মেনু মানে খাবারের মেনুর সাতে সব রকম প্যাকেজ একসাথেই না আলাদা আলাদা কিছু আছে আর গাইডের জন্য স্যার কি আপনাদের ওখান থেকে কি কোনো বয় পাওয়া যায় না নিজেদের আচ্ছা আচ্ছা আর বলছিলাম স্যার আপনারা ক কতজনের জন্য বো বুকিং করতে হয় কতদিনের জন্য মিনিমাম আচ্ছা দুদিনের কম হলে হবে না তাই তো ও স্যার পার হেড কত করে পড়তে পারে স্যার আর ট্যুরিস্ট গাইড যিনি থাকবেন ওনাকে কি আলাদাভাবে পেমেন্ট করতে হবে না হোটেলের সাথেই ওটা আচ্ছা স্যার স্যার আপনার নামটা কি জানতে পারি ঠিক আছে স্যার ধন্যবাদ স্যার